হ্যাঁ ট্রেন সম্পর্কে আমার ভালোই অভিজ্ঞতা আছে কারণ ট্রেন আমি দেখেছি বহু দিন থেকে দেখেছি ট্রেনের সম্পর্কে অনেক আগে শুনেছিও ট্রেনে অনেক জায়গায় ভ্রমণও করেছি ট্রেন সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে আগেকার দিনে ট্রেন চলতো কয়লায় এখন যেমন ইঞ্জিনে চলে আগেকার দিনে কয়লায় ট্রেন চলতো খুব শব্দ হতো হুম প্ল্যাটফ্রমগুলো ভালো ছিলো না নামা ওঠায় খুব অসুবিধা হতো ট্রেনগুলো ছিলো অন্য রকম দেখতে অন্য রকম অত ঝাঁ চকচকে ট্রেন ছিলো না নামা ওঠার সিঁড়িগুলো ভালো ছিলো না বসার সিট ভালো ছিলো না তারপর লাইট আলো পাইখানা বাথরুম এগুলো এত উন্নত ছিলো না আগে যাত্রীদের অনেক রকম অসুবিধা হতো ট্রেনে একটা স্টেশান থেকে আর একটা স্টেশান বহু দূর ছিলো কোনো অসুবিধা হলে যাত্রীদের খুবই চিন্তায় পড়তে হতো অসুবিধার মধ্যে পড়তে হতো সে দিক থেকে এখন ট্রেন অনেক অনেক উন্নত বসার বসার সিট খুবই সুন্দর খুবই আরামদায়ক খুব সুন্দর আরাম করে যাত্রীরা শুয়ে বসে এখন জার্না জার্নি কোচ্ছে প্ল্যাটফর্মগুলো সব উঁচু উঁচু ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নামা ওঠা সিঁড়ি আগের মহিলাদের খুব নামা ওঠাতে খুব অসুবিধা হতো এখন আর সেই সমস্যাগুলো ট্রেনে নেই এখন ইঞ্জিনে ট্রেন চলছে কোনো শব্দ নেই আগে যেরকম ঘরঘর ঘরঘর করে সারাক্ষণ একটা শব্দ হতো সেই শব্দটা আর নেই পটি ছিলো আগে যেমন এখন তার চেয়ে অনেক উন্নত এখন প্রতিটা ট্রেনের গায়ে বিভিন্ন অ্যাড দেওয়া থাকে যেগুলো আগে থাকতো না এখন ট্রেন ঘনঘন স্টেশানে দাঁড়ায় কোনো শব্দ নেই একটা স্টেশান থেকে আর একটা স্টেশানে গেলে প্রচার করে দেয় স্পিকার লাগানো আছে আগে এই সুবিধাগুলো ছিলো না এখন খুবই উন্নত এখন সব কিছু পাল্টিয়েছে তার সঙ্গে ট্রেনেও অনেক উন্নত হয়েছে যাত্রীদের অনেক সুবিধা এখন ট্রেনে যাত্রীদের যাওয়া আসা করতে কোনো কষ্ট নেই কোথাও কোনো অন্ধকার স্টেশান নেই আগে যেমন স্টেশান কিছু কিছু স্টেশান ছিলো অনেক স্টেশান ছিলো অন্ধকার এখন প্রতিটা স্টেশানে ঝাঁ চকচকে আলো ট্রেনের মধ্যে আলো বড়ো কথা হলো ফ্যান পাখা লাগানো যাত্রীদের কোনো গরম লাগে না যাত্রীরা আরাম করেই যাওয়া আসা করে ট্রেনে করে আমার একটা খুব স্মরণীয় স্মৃতি আছে সেটা হলো আমি তারাপীঠে গিয়েছিলাম ভেবেছিলাম যে খুবই কষ্ট হবে কিন্তু না আমি তারাপীঠে যাওয়ার আগে অনেক চিন্তা করেছিলাম যে হয়তো কষ্ট হবে বাচ্চা নিয়ে যাবো কিন্তু খুবই আরাম করে গেছি খুবই আরাম করে গেছি কোনো কষ্ট হয় নি শুয়ে বসে গেছি আমার বাচ্ছারাও ঘুমোতে ঘুমোতে খুবই আরাম করে গেছে গরমের সময় গেছি কিন্তু কোনো গরম অনুভব করতে পারি নি যেহেতু চারিদিকে পাখা লাগানো আছে লাইট পাখা তো আছেই পাখার হাওয়ায় কোনো অসুবিধা হয় নি এটা আমার একটা খুব স্মরণীয় দিক যেটা আমি অন্য রকম ভেবেছিলাম সেটা আমার অন্য রকম হয়েছে কারণ আমি ভেবেছিলাম তারাপীঠটা অনেকটাই দূর তারাপীঠে যেতে হয় তো ট্রেনে হয়তো খুব চাপাচাপি যাত্রীদের ভিড়ের মধ্যে আমি খুব আমাকে খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে আমার বাচ্চা কাচ্চার খুবই অসুবিধা হবে কিন্তু না আমি খুবই আরাম করে গেছি আমার পরিবার নিয়ে আমি তারাপীঠ থেকে ঘুরে এসছি সেটা হলো একটা বড়ো ট্যুর ছিলো যাওয়া আসা করেছি ট্রেনে খুবই সুন্দর করে গেছি কিছু বলার নেই ট্রেনের ওই অভিজ্ঞতাটা আমার স্মরণীয় হয়ে থাকবে কারণ যেহেতু আমি ভেবেছিলাম অন্য রকম যে হয়তো বাসে যাই ট্রেনে গেলে কষ্ট হবে কিন্তু না হয়তো আমার বাচ্চা কাচ্চার পাইখানা পেচ্ছাপ লাগলে হয়তো অসুবিধায় পড়তে হবে কেমন বাথরুম আছে কি আছে আমি জানতাম না ওই জন্যে একটু চিন্তায় ছিলাম যে অন্যভাবে যাত যাতায়াত করবো কি না অন্য ভাবে যাবো কি না কিন্তু সাহস করে বিশ্বাস করে ট্রেনে উঠলাম দেখলাম যে না যে ট্রেনে যাওয়াই সেফ ওটাই যাওয়া খুব সুন্দর ট্রেনেই যাওয়া খুব সুন্দর কারণ এখন তো অন্য রকম ব্যবস্থা ওই জন্যে আমি ট্রেনে খুব ভালোভাবে গেছি কোনো অসুবিধা হয় নি কাছাকাছি অনেক জায়গায় গেছি ট্রেনে এখানে ওখানে কিন্তু আমি তারাপীঠেই গেছি একটু দূরে সেখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে ট্রেনে গিয়ে আমার খুব ভালো লেগেছে আমি কেনো আমার পরিবারের সবাই খুব খুশি এতে কোনো অসুবিধা নেই পাইখানা বাথরুম ফ্যান লাইট সব কিছুই সুন্দর পেয়েছি এবং খুব দ্রুত পৌঁছে গেছি এদিক থেকে আমার এই জার্নিটা খুবই সুন্দর ওই তারাপীঠের জার্নিটা এই তারাপীঠে যে গিয়েছি ফিরেছি বাড়িতে ফিরেছি এটা আমার খুব সুন্দর লেগেছে ট্রেনের এই জার্নিটা আমার মনে থাকবে